আমি আমার আশেপাশের পাঁচজনের নাম বলতে পারব একজন হচ্ছে প্রদীপ ঘোষ এবং শ্রাবণী স্বর্ণকার প্রণব প্রামাণিক দেবরাজ প্রামাণিক এবং শর্মিষ্ঠা প্রামাণিক